হ্যাঁ নমস্কার আপনাকে ভারত সেবা হোটেলে আপনাকে স্বাগতম হুম হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের হোটেল চুজ করার জন্য হ্যাঁ আমাদের রুম খালি আছে তো আপনি কেমন ধরনের রুম চান বলুন হ্যাঁ ঠিক হ্যাঁ আমাদের এখানে সব ধরনের পরিষেবাই আছে আপনি চাইলে রাতে সমস্ত সুরক্ষা যা বললেন সব কিছুই আমাদের এখানে পাবেন ভালো খাবার আছে আপনি যেমন খুশি পেতে পারেন আপনি আপনি কী ধরনের সুবিধা পেতে চাইছেন যদি একটু বিস্তারিত বলেন হ্যাঁ দেখুন আমাদের এখানে সব সময় চব্বিশ ঘণ্টা স্টাফ থাকে তারা যাতে সমস্ত গেস্টরা যাতে ভালো সুবিধা পেতে পারে এবং তাদের আরাম এবং স্বাচ্ছন্দ্যের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আমরা দেখি এবং তাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরা কিন্তু সব কিছুই সব সময় স্টাফ রেডি থাকে এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু গেস্টদেরকে দেখুন আপনার কোনো অসুবিধা হবে না আমাদের হোটেল কোনো অসুবিধা নেই স্যার আমাদের হোটেলের সঙ্গে অন্য পাশে যে প্রাইভেট হাসপাতাল তাদের সঙ্গে বিশেষ সুবিধা আছে তাদের সঙ্গে যোগাযোগ আছে তারা আপনার সমস্ত আমাদের রেকমেন্ডেশনে আপনার সমস্ত এ আগে দেখে দেবেন আপনার যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ দেখুন হুম আমাদের এখানে এক্সপার্ট আছে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন যে কত ধরনের সিকিউরিটি আপনার দরকার সেটা তারা তার বিভিন্ন দিকগুলি আপনাকে ভালো করে দেখিয়ে দেবেন এবং আপনি খুব সহজেই বুঝে যাবেন যে ব্যাপারটা কতটা সুরক্ষিত আপনি সে সুবিধাও পাবেন হুম ও কে ঠিক আছে আবারও আপনাকে ধন্যবাদ কল করার জন্য ও কে